ভারতের অনেক জায়গায় শিক্ষাকে উৎসাহিত করার জন্য মেয়েদের সাইকেল বা ল্যাপটপ দেওয়ার মতো পরিকল্পনা গ্রহণ করেছে আমাদের সরকার এটি গ্রহণ করার ফলে অনেকটাই উন্নতি লাভ করেছে শিক্ষা ক্ষেত্রে আমরা দেখতে পেতাম আমাদের ভারতবর্ষের মতো দেশে মহিলাদের সচারচর শিক্ষা ক্ষেত্রে সুযোগ দেওয়া হতো না সকলেই মনে করতো মহিলারা শিক্ষা গ্রহণ করে না করে অল্প বয়সে বিয়ে দিয়ে তাদের সংসার জীবন করাটাই তাদের আসল জীবন এই সমস্ত খারাপ চিন্তা ভাবনার কারণেই আমরা দেখতে পেতাম অল্প বয়েসেই মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে যার ফলে তাদের সংসারে দিন দিনের পর দিন অশান্তি লেগেই আছে এ সমস্ত কারণেই সরকার যাতে সকলে মিলে সুন্দরভাবে পড়াশুনা করতে পারে এবং জীবন যাপন করতে পারে সেই জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে মেয়েদের সাইকেল ল্যাপটপ এবং তাছাড়াও কন্যাশ্রী বা রূপশ্রী এ সমস্ত স্কিম বা সিস্টেম চালু করেছে যার ফলে মেয়ে মেয়েদের পরিবারগুলি তাদের মেয়েদের পড়াশুনা করাচ্ছে যার ফলে অনেকটাই বাল্য বিবাহ রোধ করা সম্ভব হয়েছে আমাদের এই দেশে নাহলে বাল্য বিবাহের হার এতোটা পরিমাণ বেড়ে গিয়েছিলো যা কল্পনার বাইরে যার ফলে দেশে অনেকটাই অবনতি ঘটছিলো এবং এই সমস্ত স্কিমগুলির কারণে বাল্য বিবাহ রোধ হয়েছে এবং আমাদের দেশের উন্নতি লাভ করেছে এবং পুরুষের সাথে সাথে সমানভাবে নারীরাও অগ্রগতি করে তুলতে পারছে সমস্ত ক্ষেত্রে নারীরাও সময় সুযোগ পাচ্ছে সমস্ত কাজের ক্ষেত্রে তারা আমাদের দেশকে অনেক দিক থেকে এগিয়ে নিয়ে চলেছে যার ফলে খেলাধুলো বা পড়াশুনার ক্ষেত্তেও মহিলারাও অনেকটা এগিয়ে আজ প্রায় মহিলা এবং পুরুষ প্রায় সমানে সমানে এগিয়ে চলেছে সমস্ত ক্ষেত্রেই এ সমস্ত পরিকল্পনাগুলি আরও বৃহত্তর করা উচিত বলে আমার মনে করা হয়